আমার মতে অনভিজ্ঞরা যে ভুলগুলো করে

সেগুলো তারা শেখে না বলেই ভুল করে আঁকা কোনো একটা অভ্যাস যতটা অভ্যাস করবেন ততটাই আঁকা সুন্দর হবে এবং সেই আঁকার ভিতরে ভালোবাসা থাকে তাহলে সে আঁকা সুন্দর হবেই আমি অনেক অনভিজ্ঞরা দেখেছি যারা কাতাহারা কোনো দিন আঁকাই শেখেনি কিন্তু তারা মনের ক্যানভাস থেকেই এত সুন্দর সুন্দর আঁকেন তারা না দেখলে আপনি বুঝতেই পারবেন না অনভিজ্ঞরা যে ভুলগুলো করে তারা ইচ্ছে করেই অভ্যাসের অভাবেই করে